ফসল রক্ষার জন্য পশুদের থেকে উপযুক্ত প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ নিতে পারেন যেমন বাড়ি বা খাদ্যের উদ্দাপনের ক্ষেত্রে ওষুধের সাথে সমস্যার ব্যাপারে আপাতত উপস্থিতি হয়েছে যেমন বাগানের পাখির খাবারের স্থান নিয়ে আভ্যন্তরীণ আলোচনা বাড়িতে দীর্ঘদিন পরপর বাড়িতে বাড়ির পাখি পাল্টানো যেতে পারে ফলে ফলের রক্ষার জন্য পাখিদের উদ্দেশ্যমূলক বন্ধন প্রয়োজন বিভিন্ন পশুপাখির ফসলের ক্ষতি করতে পারেন যেমন পাখিরা ধান বা শস্য খাওয়ার জন্য কৃষকের ক্ষেত্রে আতঙ্ক বাড়াতে পারে এই সমস্যা সমাধানের জন্য পাখিদের বিপদজনের ক্ষেত্রে উপযুক্ত প্রতিরক্ষার প্রয়োজন